হ্যালো এটা কি মহালক্ষ্মী হোটেল থেকে বলছেন আপনি আচ্ছা এখানে হোটেলে কী কী ফেসিলিটি দেওয়া হয় কেমন সার্ভিস রুম কীরকম কী রয়েছে একটু যদি বলেন আচ্ছা খাবারের কীরকম কী কটা ইন সার্ভিস করেন যদি বলেন আচ্ছা আচ্ছা বলছিলাম যে আপনাদের ওখানে এসি রুম রয়েছে আচ্ছা না আপনাদের হ্যাঁ আসলে আমি একটা সার্ভে করছি তো হোটেল আপনাদের হোটেল সম্পর্কে একটু জানার ছিল যে কীরকম কীরকম কী সার্ভিস দিচ্ছেন ফেসিলিটি কীরকম কী সেই কারণেই আপনাকে ফোন করা আর কি আচ্ছা আপনাদের রেট কীরকম কী পড়ে যদি একটু বলেন আচ্ছা মানে দু রকমেরই রুম রয়েছে তাই তো আচ্ছা হ্যাঁ এইগুলোই জানার ছিল আর কি আর খাবার ভেজ নন ভেজ দুটোই রয়েছে তাই তো আচ্ছা আর অ্যাটাচড বাথরুম এই সব রয়েছে রুমের মধ্যে আচ্ছা আর আপনাদের হোটেলে স্টাফ কীরকম কী রয়েছে

কথা বলে ভালো লাগলো আসলে আমি সার্ভের জন্যই আপনাকে ফোন করেছিলাম ধন্যবাদ ইনফর্মেশন দেওয়ার জন্য হুম ঠিক আছে হ্যাঁ